হ্যালো কে বলছেন

বলুন কী ব্যাপার

আচ্ছা ঠিক আছে আপনি হচ্চে ওই সামনের ঘরে হচ্ছে চব্বিশ নব্বর টেবিলে এস আই বাবু আছেন সাহাবাবু ওঁর সঙ্গে কথা বলুন ঠিক আছে ওখানে গিয়ে আনার প্রবলেমের সব সল ইয়ে হয়ে যাবে সলভড হয়ে যাবে আপনি ওখানে কথা বলুন